আমার একটি কাপড়ের দোকান আছে বাজারে সেটা আমায় কোনো এক ব্যক্তিকে সুন্দর আমার অনেক জামাকাপড় রয়েছে ড্রেস রয়েছে সেই ড্রেসগুলো যাতে মানে বেশি বিক্রি হয় সে জন্য আমি নানানভাবে ওটা বিজ্ঞাপনের মাধ্যমে টিভিতে শো করি যাতে টিভির মাধ্যমে অনেক প্রচার হতে পারে এবং আমার দোকানের বিক্রি হতে পারে এই তাতে আমার সুবিধা হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হয় সেই জন্য আমরা টিভির মাধ্যমে এইভাবে নানান রকম আমাদের জিনিসগুলি টিভির মাধ্যমে শো করি